আমার অঞ্চলে জলাশয়গুলির মধ্যে একটি জলাশয় হল গ্ল্যান্ডি নদী এই গ্লান্ডি নদীকে কেন্দ্র করে গ্লান্ডি নদীর দুই তীরে যে সমভূমি অঞ্চল রয়েছে সেই সমভূমি অঞ্চলে কৃষিকাজ করা হয় আর এই কৃষিকাজে জলসেচ হিসাবে ব্যবহার করা হয় গ্লান্ডি নদীর জল এবং এই গ্লান্ডি নদীর নদী বাঁকে অথবা অশ্বক্ষুরাকৃতি যে হ্রদগুলো রয়েছে সেই হ্রদগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন পিকনিক স্পট এই গ্লান্ডি নদীর আশেপাশে অঞ্চলগুলি গ্লান্ডি নদীকে কেন্দ্র করেই কৃষিকাজে সমৃদ্ধ হয়েছে